একটি পেশা হিসেবে মাছ ধরা মাছ ধরে আমরা মাছ ধরতে যাই মাছ ধরতে ভালো লাগে মাছ পেলে আনন্দ হয় মাছ পেলেও আনন্দ লাগে বা মাছ যেভাবে হোক মাছ জাল বেয়ে হোক কি বড়শি নিয়ে হোক

হাতে ধরে হোক মাছ ধরলে বা ভালো লাগে মাছ ধরলে বা মাছ পেলে কিন্তু একটা জিনিস মাছ ধরে অনেক ক্ষেত্রে জীবিকা নির্বাহ করা হয় মাছ ধরে অনেক ক্ষেত্রে যাতে জাল বাইতে বাইতে ভালো টাকা একটা ইনকাম হয় ইনকাম হলে ভালো লাগে প্লাস হচ্ছে মাছ ধরার ক্ষেত্রে মজাটাই আলাদা

আর মাছ ধরা বা মাছ আমরা সবাই মিলে ধরি একসাথে মাছ ধরতে ধরতে অনেক ক্ষেত্রে এই তো সেদিন মাছ ধরলাম ভালো লাগল তুলনামূলকভাবে মাছ ধরে ধরলে অন্য কোনো কাজ করলে অনেক ক্ষেত্রে মানুষের জবাব দিয়ে করতে হয় জন খাটা বলো খাটা বলো নিজের কাজ হলে কারও জবাব দিতে জবাব দিয়ে করতে হয় না এটা নিজের কাজ হলে মাছ ধরা এই হচ্ছে পেশা মাছ ধরা এই হচ্ছে আমার মাছ ধরা